আমি একবার আমাদের ক্লাবে সারদা মায়ের ছবি এঁকেছিলাম সেখানে সারদা মায়ের ছবি আঁকার জন্য প্রথমই হয়েছিলাম কিন্তু সেই ছবি দেখে সবাই আমার প্রশংসা করেছিল সবাই বলেছিল সত্যিকারের সারদা মায়ের মতোই হয়েছে ওখানের আমাদের ক্লাবের যিনি ছিলেন প্রধান আর কি উনি আমাকে সেই ছবিটার জন্য আমাকে একটা লজেন্সও কিনে দিয়েছিলেন যে এটা হ তোমার এই ছবি আঁকার জন্য সেটা আমার কাছে খুব গর্বের ছিল কারণ সে সময় তো আমাদের এত ইয়ে ছিল না কাপ বা জিনিসপত্র দেওয়ার কোনো প্রচলন ছিল না তখনকার দিনে লজেন্স বা কেউ ডেকে নিয়ে কোনো কিছু বললেই সেটাই যেন খুব গর্বের আমার মা বাবাও খুব খুশি হয়েছিলেন আর আমাদের গ্রামের যিনি প্রধান ছিলেন সেই সারদা মায়ের ছবিটা নিয়ে গিয়ে উনি ওনার বসার জায়গায় বাঁধিয়ে রেখেছিলেন সেটাই সবচেয়ে আমার গর্বের এবং আমি এখনো পর্যন্ত সেই সারদা মায়ের ছবি নিয়ে গর্ব করি